হ্যাঁ বলুন হ্যাঁ আমার এখানে যে চা কফির দোকান রয়েছে হ্যাঁ হ্যাঁ আবার বলুন না আমার দোকানে চা কফির সাথে কিছু স্ন্যাক্স রাখা হচ্ছে ঠিক আছে বিভিন্ন ধরন হ্যাঁ বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে পেস্ট্রিজ আছে নোনতা বিস্কুট রাখা হয়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার দোকানে নোনতা বিস্কুট রয়েছে বিভিন্ন ধরনের নোনতা বিস্কুট পেস্ট্রিজ রয়েছে চিন্তাভাবনা করা হচ্ছে স্ন্যাক্স মধ্যে যদি সকালের দিকের কচুড়ি বা লুচিটা করা যায় তাহলে পরে মনে হচ্ছে ভালো সাড়া পাওয়া যাবে এবং বিকালের দিকে সিঙাড়া চপ এগুলো করবার আমার একটা চিন্তাভাবনা আছে আপনাদের সহযোগিতা হলে নিশ্চয়ই করব হ্যাঁ আমি আমি সারাদিনই আমার দোকান খোলা থাকে রাত্রে দশটা অবধি

হ্যাঁ রাত্রি দশটায় বন্ধ করি হুম হ্যাঁ

হ্যাঁ আমার দোকানের প্রত্যেকটা জিনিসই বয়ামে ভরে রাখা হয় এবং যে সিঙাড়া কচুড়ি চপের কথা যে আমি চিন্তাধারণা করেছি সেগুলোও ঝুড়িতে রেখে ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে নাকি বাইরের কোনও ধুলোবালি এই স্ন্যাক্স খাবারগুলোর মধ্যে না পড়ে যাতে কাস্টমারের কোনও অসুবিধা হয় কারণ আমাকে এই চা কফির দোকানটা চালিয়ে আমার জীবিকা সেইদিকে নজর রেখে আমাকে কাজটা করতে হচ্ছে না শুনুন আমার হুম হুম হুম হুম হুম হুম হুম আমার দোকানে যখন যে কাস্টমার এসে বলা হয় তখনই চা কিংবা কফি করে দেওয়া হয় আগের থেকে করে রাখা হয় না ঠিক আছে আর আমার দোকানের যে কোনও জিনিসই বিস্কুট স্ন্যাক্স চপ সিঙাড়া বা আমি যে চিন্তা করছি লুচি সেগুলোও কিন্তু ঝুড়িতে রেখে ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হবে তবেই কিন্তু এই কাজটা নিয়ে আমি এগোব ঠিক আছে একদিন আসুন না এসে একদিন আসুন এসে আপনি দেখে যান আমার দোকানের পরিস্থিতিটা যে কীভাবে আমি খাবারগুলোকে রেখেছি বা স্ন্যাক্সগুলোকে যত্ন করে কীভাবে রেখেছি যাতে সেগুলো ঠান্ডা হয়ে গিয়ে স্বাদ না নষ্ট হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন একদিন আসুন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন দাদা হ্যাঁ রাখুন